এই ঘরের সমস্ত কাজকর্ম করা ছাড়াও আমি নাচ গান আবৃত্তি এগুলো করতে ভীষণ ভালোবাসি আর শখ বলতে আমার হচ্ছে পুরোনো দিনের স্ট্যাম্প শিলা বা মুদ্রা সংগ্রহ করে রাখা এগুলো হচ্ছে আমার অন্যতম একটা শখ এছাড়াও যেহেতু ছোটো থেকেই আমি সংস্কৃতি জগতের সাথে যুক্ত ছিলাম আমার বাবাও নৃত্যশিল্পী ছিলেন সেই জন্য নাচ করতে আমি ভীষণ ভালোবাসি তাছাড়া আমি গানও জানি তাই মাঝেমধ্যে কাজে যখন একঘেয়েমি চলে আসে তখন গানও করি এছাড়া আমি যেরকম আগেই বললাম যে ঘরের কাজ করাটাও আমার একটা শখ তার জন্যই আমি গৃহবধূ থাকাটাই বেছে নিয়েছি বা গৃহবধূকে নিজের জীবিকা হিসেবে বেছে নিয়েছি তাই ঘর গুছিয়ে রাখা ঘর পরিষ্কার পরিছন্ন করে রাখা ঘরের সমস্ত জিনিসের দেখভাল করা এক কথায় গোটা ঘরটাকে আগলে রেখে দেখভাল করা এটাই আমার সর্বা মানে সর্বপ্রথম এবং সর্বপ্রিয় একটা শখ এছাড়া আমি গান নাচ আবৃত্তি এবং বিভিন্ন মুদ্রা শিলালিপি তারপরে স্ট্যাম্প এগুলো কালেক্ট করতে খুব পছন্দ করি